আমার এলাকায় প্রাকৃতিক সম্পদ বলতে বনজ সম্পদকেই বোঝায় বনে বিভিন্ন ধরনের গাছ আছে যেমন শাল সেগুন মহুয়া মেহগনি পলাশ ইত্যাদি গাছ আছে আর এই গাছগুলোর কাঠ দিয়ে দামি দামি আসবাবপত্র বানানো হয় সেইসব আসবাবপত্র অনেক অনেক দাম দিয়ে বাজারে বিক্রি হয় সেইসব একটা শোরুম বানানো হয় শোরুম লোকে করে বিভিন্ন ব্যবসাদার এই সব শোরুমে সেইসব আসবাবপত্র রেখে ব্যবসা বাণিজ্য চালায় এতে করে একটা বিরাট একটা ব্যবসার পথ হয় এছাড়াও বনে মধু মোম ইত্যাদি পাওয়া যায় যা অনেকের জীবিকার পথ হয়ে দাঁড়ায় আর সেইসব মধু মোম সংগ্রহ করে তারা জীবিকা নির্বাহ করে এছাড়া শাল গাছের পাতা দিয়ে থালা বাটি বানিয়ে বাজারে বিক্রি করেও অনেকে জীবিকা নির্বাহ করে এইভাবে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ বিভিন্ন উপায়ে ব্যবসার কাজে লাগিয়ে ব্যবসায়িক ক্রিয়াকলাপকে অগ্রসর করছে এছাড়াও বন থেকে জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করে অনেকে বাজারে বিক্রি করে সেক্ষেত্রেও একটা বিরাট ব্যবসা হয়ে দাঁড়ায় এইসব বিক্রি করে তারা সংসার নির্বাহ করে